পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় বৈরাঙ্গন ক্রীড়াকলাপের মধ্যে স্নর্কেলিং বিখ্যাত একটা ক্রীয়াকলাপ যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের তাজপুর বেড়াখানায় এটি দেখতে পাওয়া যায় এটি হচ্ছে খুব জলের মধ্যে এটি সাঁতর কাটার সিস্টেমেই দেখা যায় এটা এটা খুব অ্যাডভেঞ্চার খেলা হয়ে থাকে তার জন্য আমরা এটা খুব আনন্দ উপভোগ করি দ্বিতীয়ত মাউন্টটেন বাইকিং এটি পশ্চিমবঙ্গের পাঞ্চেত এবং পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া যায় এটি আমি এখানে মাঝারি ও শিক্ষা নিবস উভয় পর্বত বাইকিং উপভোগ করতে দেখেছি আমি তৃতীয়ত প্যারাগ্লাইডিং এটি পশ্চিমবঙ্গের মন্দারমণি সৈকত দীঘা সৈকত এবং দার্জিলিংয়ে এটি দেখতে পাওয়া যায় এটি যেহেতু সমুদ্র পাহড় দুটো জায়গাতেই দেখতে পাওয়া যায় অতএব যেখানেই যাওয়া হয় সেখানেতে খুব উপভোগ করা যায় চতুর্থ কায়াকিং কায়াকিং ইকো পার্ক কলকাতার রাজারহাট নিউ টাউনে একটি দেখতে পাওয়া যায় এটি বোটিং সিস্টেম এটি আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি জলের উপরে বোটিং চালানো পঞ্চমত রিভার রাফটিং এটি দেখতে পাওয়া যায় তিস্তা নদীতে পশ্চিমবঙ্গের এটি আমরা একসাথে অনেকজন মিলে এটি নদীর ওপরে চ্যালেঞ্জিং জলের সাথে করা হয় এটি আমরা হচ্ছে বন্ধুর গ্যাঙ্গয়ের সাথে রাফ্টিং করতে আমরা খুব উপোগ ভালো করি এটা রক ক্লাইম্বিং ছ নম্বরে আমরা যেটা বলে থাকি রক ক্লাইম্বিং এটি শুশুনিয়া হিলস পাহাড় শুশুনিয়া পাহাড় ও বাঁকুড়া জেলায় এটা দেখতে পাওয়া যায় স্টিমগন্ধ জলপ্রপাতের সাথে ক্লাইম্বিং স্টিমগন্ধ স্বরী হল সবচেয়ে বড়ো জিনিসগুলির মধ্যে একটি আমি উপভোগ করি এই জায়গাগুলো সম্পর্কে আমাদের খুব অভিজ্ঞতা লাগে এবং এই খেলাগুলো আমরা হচ্ছে খুব আনন্দ উপভোগ করি আমরা